হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনার কী সবজি লাগবে আপনি বলবেন আমার তো প্রচুর অ্যাঁ মানে বাগানে আমার সমস্ত সব রকমই সবজি আছে অ্যাঁ আপনার না যেটা লাগবে আপনি বলবেন সেইভাবে অ্যাঁ কিন্তু আপনি যে সবজি নেবেন কিন্তু আগে থাকতে বলবেন আর এবং হচ্ছে আমাকে কিন্তু নগদ দিতে হবে হুম আমি কিন্তু বাকিতে কারবার করি না অ্যাঁ ঠিক আছে হুম হুম আমার দশ বিঘের মতন আছে আমার সমস্ত সব্জি আপনি এ টু জেট আমার সমস্ত রকমের সবজি আমার হয় সব রকমে আপনার যেটা লাগবে আপনি সেটা বলবেন সেটা দিয়ে দেওয়া যাবে হুম হুম শীতের সবজিই তো আমাদের সব রকম সিজেনে সব রকমই সবজি থাকে এই শীতে আসতে শীতের মধ্যে আমাদের সমস্ত যা যা শীতের আইটেম আছে সমস্ত সবজিই আমার বাগানে পা আছে আমার আগে হ্যাঁ সব রকম তোলে হ্যাঁ আমার সেরকম ব্যবস্থা আছে আমার একদম রাস্তার ধারে আমার জমি আমার কোনো অসুবিধা হয় না যেহতু আমার এখান থেকে সবাই সবজি নিই যায় তো হ্যাঁ যার ফলে আমার সেই ব্যবস্থা করা আছে হ্যাঁ আমি তো সেটাই তার জন্যই তো আমার এটা করা অ্যাঁ আমি তো এইস এই যেহতু এই ফারমার ওপরেই আমার তো জীবিকা নির্ভর হয় আমার এই জন্যই আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি

হ্যাঁ হ্যাঁ আমার জৈব সার আছে হ্যাঁ কিছু আ রাসায়নিক সার দেওয়া হয় কেন অতোটা তো জৈব সার হয় না কিন্তু আমার জৈব সারের ওপরেই আমার বেশিরভাগটা হ্যাঁ যেহতু আমি সার বানিয়েই আর কি দেই যাতে আমারও কিছু সাশ্রয় হয় এবং ও কিছু রাসায়নিক সার অল্প কিছু লাগে আর নাইলে আমার সব জৈব সারের ওপরেই করা হয় অ্যাঁ সব কিছু আচ্ছা আচ্ছা ওকে ওকে এই নম্বরেই কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে